হ্যাঁ বলো বলো বলতে আর কি আমাদের তো সেই পুজোর জন্যে দুধের জন্য বলছিলাম না সেই দুধ তো কোথাও পাই নি বুঝতে পারছো চারদিকে তো খুঁজলাম কেউ তো দেবে না বলছে এবার তুমি তোমার কাছ থেকে নেওয়া হয় তুমি ভালো দাও জিনিসটা দেখেছি দুধটা জল টল না দিয়ে আমাকে কি পাঁচ কেজি দুধ দিতে পারবে পাঁচ কেজি পরশু দিনে হ্যাঁ সকালের দিলে দিলেই তো ভালো কালকে যদি দিয়ে দিতে তাহলেও ভালো হতো কেন না কালকে দিলে আমরা সেটা রেখে দিতাম রেখে টেখে দিয়ে হ্যাঁ ফ্রিজে রেখে দিতাম বুঝতে পারছো দিয়ে তাহলে এবারে যদি না পারো তাহলে পরশু দিনেই দেবে আর কি বলবো ঠিক আছে তাহলে পাঁচ কেজির বেশি দেবে হ্যাঁ পাঁচ কেজির কম দিও নি পাঁচ কেজির বরঞ্চ বেশি দেবে তোমাকে এক্সটা যে পয়সা লাগবে দুধের সেই পয়সা আমরা দিয়ে দেবো আর একটু কোনো জল দিয়ে চলবে না কিন্তু এটা ঠাকুরের পূজার পায়েস হবে না না জল দাও না কিন্তু একটু আধটু তো দিতে হয় না দিলে তো হয় না আর সে জন্যই বলছি তুমি যা এক্সটা পয়সা নাও নিবে ঠাকুরের জিনিস তো সেই জন্যই বললাম যে জল না দিয়ে দেখবে হ্যাঁ ঠিক আছে আর যেই জায়গাটায় দেবে না সেটা একটু ধুয়ে টুয়ে দেবে ডিবাটা কারণ সেটা তো রেখে দেবো আর তুমি আসতে পারবে না কি কালকে একবার দুপুরে দিকে

আর যদি না পারো কালকে দুধটা যদি আমাদিগকে না দেওয়া যায় না দিবে দিয়ে যদি রেখে দাও দেবে আর না হলে কালকেও যদি একটু বেশি দিতে পারো ঘরে তো কুটুমজন থাকে বুঝতে পারছো যে যেটা এক পোয়া দিচ্ছিলে ওটা যদি এক কেজি দিতে পারতে কালকেরটা পারবে কি

যদি হয়ে যায় তাহলে হচ্ছে তুমি কালকেরটা দেখবে এক কেজি দেয়ার জন্যে কালকের দিনটা দেবে না পরশু দেবে না হ্যাঁ আর তুমি যা পয়সা বেশি দাম হবে সেই দামের জন্যে চিন্তা করো না সে পয়সা আমরা কিন্তু আমি দিয়ে দেবো জানো আর ওটা তাহলে পাঁচ কেজির জায়গায় ছ কেজি দিয়ে দিবে একটু পায়েসের জন্যও করবো আর যদি থাকে থাকবে একটু রেখেও দেবো ঘরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি এসবে কিন্তু হ্যাঁ রেখে দিচ্ছি